পশ্চিমবঙ্গে বিনোদনের ঐতিহ্যবাহী উপায়গুলি হল টেলিভিশনের মাধ্যমে নানারকম বিনোদন করা যায় যেমন বিভিন্ন ধারাবাহিক চলচিত্র রিয়েলিটি শো সঙ্গীতানুষ্ঠান নাচের অনুষ্ঠান কমেডি নাটক ইত্যাদি বিভিন্ন অঞ্চলে এবং সম্প্রদায়ের মাধ্যমে তারা যেভাবে পরিবর্তিত হচ্ছে সেটা হল একটি অঞ্চলের সম্প্রদায়কে আলাদা আলাদা বিনোদনমূলক কর্মকলাপ হয় যেমন এক অঞ্চলে বাউল হয় অপর অঞ্চলে ঢালি নাচ হয়ে থাকে তো নানা সম্প্রদায়ের মানুষ একটি একে অপরের থেকে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে নিজেদের করে ধীরে ধীরে পরিবর্তিত করেছে